দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম সংরক্ষণ বলতে বোঝায় সুন্দরবন কেননা সুন্দরবনকে যদি সংরক্ষণ করে না রাখা যায় তাহলে পরিবেশের অক্সিজেনের ভারসম্য হারিয়ে যাবে ফলে মানুষের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে দাঁড়াবে তাই সেগুলো বেশি তাই এই উদ্যোগগুলি নেওয়া উচিত যে বেশি বেশি করে গাছ না লাগানো বা অরণ্য সপ্তাহ পালন কী যেভাবে করা যায় সেই দিকে লক্ষ্য রাখা কারণ মূল উদ্দেশ্য হল একটা গাছ লাগানো তা বাদে আমাদের মতো সাধারণ মানুষদের উচিত পরিবেশের কথা অবশ্যই ভাবা গাছ কম কাটা বেশি বেশি করে গাছ লাগানো একটা গাছ যদি কাটা হয় তার পরিবর্তে অবশ্যই গাছ লাগানো উচিত এই উদ্যোগটা যদি আমরা সবরা সবাই নিজেরাই নিই সচেতন হই তাহলে কখনো আমাদের পরিবেশের ভারসাম্য হারাতে হবে না সুন্দরবনের জঙ্গলে যারা কাঠ বা মধু সংগ্রহ করতে যায় এগুলো দেখার দায়িত্ব হচ্ছে বন দপ্তরের তাই তাদের উচিত অবশ্যই বন দপ্তরের খেয়াল রাখা উচিত যাতে কেউ গাছ না কেটে নিয়ে যায় নদীর তীরে বা রাস্তায় লাগোয়া এখন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে গাছ লাগানো হয় এইসব গাছপালা দেখে রাখার জন্য অবশ্যই লোক রাখাও দরকার তো একটা কথা বল চ্যালেঞ্জ আমাদের কাছে যে যত পরিমাণে গাছ লাগানো হয়েছে ঠিক তত পরিমাণে গাছ বেঁচে থাকবে কিনা এবং তাদের সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবারই আমি আমার বাড়ির এলাকায় পরিবেশের যত্ন নিই যেভাবে আমি আমার বাড়িতে অনেক গাছ লাগিয়েছি বাগানে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফলের গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ যেমন আসবাবপত্র তৈরি করার জন্য যেসব গাছ আমরা লাগাই যেমন আকাশমণি মেহগনি ইউক্যালিপটাস ঝাউ দেবদারু বিভিন্ন এইসব গাছ আমাদের আরও যারা আছে পাড়ার প্রতিবেশী তাদেরকে আমি সবাইকে বলি বেশি বেশি করে লাছ লাগাতে সবাই যেন সচেতন হয় গাছ না থাকলে আমাদের পক্ষে বেঁচে থাকা খুবই কঠিন কারণ গাছ যে অক্সিজেন আমাদের দেয় আমরা তা নিঃশ্বাস প্রশ্বাসে নিয়ে বেঁচে থাকি যদি আমরা যে যেগুলো নিঃসরণ করি যেমন কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড গাছ গ্রহণ করে এবং আমরা গাছের থেকে গ্রহণ করি অক্সিজেন তাই আমাদের ভারসাম্য বজায় থাকে এবং সুন্দরবনকে রক্ষার্থে এবং সমগ্র ভারতবর্ষকে রক্ষার্থে সবার উচিত প্রত্যেকের একটা একটা লোক একটা একটা গাছ লাগানো অবশ্যই দরকার তাই সবাইকে বলব অনুরোধ করব যে সবাই গাছ লাগান এবং বেশি বেশি করে তার সুফল পান এবং সকলকে বাঁচতে সাহায্য করুন এই পর্যন্ত